আঞ্চলিক রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অনুষ্ঠিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় আমি যেইভাবে অংশগ্রহণ করি আমি আমাদের ক্লাব থেকে গ্রাম থেকে বা অন্য অন্য রাজ্যে বা অন্য অন্য দেশে যখন প্রতিযোগিতা হয় ফটোগ্রাফিদের তখন আমি অংশগ্রহণ করি আগে আমি তার সাথে যাতায়াত মানে যোগাযোগ করি যাতায়াত করে তাদের কাছকে যাই কিংবা ফোনের মাধ্যমে যোগাযোগ চিঠির মাধ্যমে যোগাযোগ করি আমি জানার চেষ্টা করি কবে ফটোগ্রাফির প্রতিযোগিতা আছে এবং কখনও পিকচার বা নোটিশের মাধ্যমে জানানো হয় যে এই ডেটে প্রতিযোগিতা হবে ফটোগ্রাফিদের তখন আমি জানার পরে আমি সব নিজের সব কিছু জোগাড় করে আমি ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি কিন্তু আমি এক জায়গায় ফটোগ্রাফিতে অংশগ্রহণ করতে চাইলেও সেখানে আমাকে দেয়নি ফটোগ্রাফিরা আমি কারণটা জানতে চাইলেও আমাকে প্রতিযোগিতায় যে কেন আমাকে প্রতিযোগিতা থেকে বঞ্চিত করা হয়েছে কিন্তু তারা কোনও কারণ বলেনি কিন্তু তাতে আমি অংশগ্রহণ করতে খুবই ইচ্ছুক ছিলাম কিন্তু তাতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তারপরে অনেক আমি ঝামেলা পেরিয়ে আমি ঝুট ঝামেলা পেরিয়ে যখন সবার সাথে যোগাযোগ করে কথা বললাম তারপরে আমাকে সেই ফটোগ্রাফিতে অংশগ্রহণ করতে দিয়েছিল এবং তাতে আমি এতো সুন্দর ফটোগ্রাফি ম্যানভাবে কাজ করেছিলাম আমার কাজটা খুব সুন্দর দেখে সবাই আমাকে সিলেকশন করে সেই কাজে আমাকে কাজ দিয়েছিল এবং আমি আরও সেই আমার সেখানে ফটোগ্রাফি দেখে আমাকে সব অকেশানে বা অনুষ্ঠানে সবাই নিয়ে যেতো এবং আরও যত বড় বড় প্রতিযোগিতায় কম্পিটিশানে সবাই নাম দিত আমাকে নিয়ে গিয়ে সেখানে আমাকে আর তেমন হ্যাপা পোহাতে হতো না আমাকে নিজেরাই তারা নিয়ে গিয়ে সেই কাজে অংশগ্রহণ করাতো এবং প্রাইজ পেতো